আমার প্রিয় ট্রেক বা হাইক ছিল যে আমি বেশ কিছুদিন ধরে একদিনের হাইকিং করেছি কিন্তু আমার প্রথম দীর্ঘ দু সপ্তাহ এক হাঁটা প্রায় দুবছর আগে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় দা মুন ট্র্যাকে ছিলাম আমি সত্যি খারাপ ভাবে অনিদ্রায় ভুগছিলাম যার ফলে বিশ্বনাথ ছিল আমি মেয়াদে শুরুতে অবৈতনিক ছুটির জন্য জিজ্ঞাসা করে কাজ করেছিলাম প্রিন্সিপালও জোর দিয়েছিলেন আমি বেতনের নিয়েছি ও আমি ভেবেছিলাম যে আমি নিজেকে নিরাময়ের জন্য কিছু করতে পারবো না কিন্তু আমি হাঁটতে যাবার সিদ্ধান্ত নিয়েছি এবং সেটা কাজও করেছে এভাবে আজকে ব্যাকপ্যাক ছিঁড়ে ফেলা হয় যখন আমি অপ্রস্তুত হয়ে পড়ি এবং ঘুমাতে লাগি একা হাঁটা আমার সমস্যার সমাধান করার জন্য সেটা একটা জায়গা যদি একান্তে ক্লান্ত হওয়া শুধুমাত্র যে আপনারা অবাক করে তা হলো ক্যাঙ্গারু এমু এবং সাপ পাঁচ সপ্তাহ পরে আমি চার কেজি ওজন কমিয়ে ছিলাম এবং ভালো ঘুমাচ্ছিলাম এবং বিষন্নতা চলে গেছে আমি এখন থেকে একাকী হ্যাকিংয়ের ভক্ত এবং ঘুমের ওষুধের চেয়ে কম আসক্তি দেখাচ্ছে আমার সস্তা আরো মজাদার করতে হয়েছিল আমি এটা বাবা আরেক বন্ধু সঙ্গে গিয়েছিলাম এটা হচ্ছে পাঁচ সপ্তাহ সেখানে কাটিয়েছিলাম